হ্যাঁ আমি মাঝামাঝি বয়সে গোষ্ঠীর অংশ এবং তাদের মধ্যে কী আছে একটা অভিজ্ঞতা আমার রয়েছে তাদের সঙ্গে মেলামেশা করে তাদের প্রজন্মের মধ্যে পার্থক্য যে রয়েছে তা উপলব্ধি করার ক্ষমতা দেখেছি